হ্যাঁ বলুন

লো লো কোয়ালিটি বলতে লেবারটা ছিলো লেবারটা মাল কীভাবে গুছিয়েছে বলতে পারছি না হয়তো মাল খারাপ হলেও হতে পারে আমি ওটাকে একটু একটু অনুরোধ করে একটু অনুরোধ করছি একটু ফিরিয়ে দিয়ে যান আমি আপনাকে ভালো মাল দিচ্ছি হুম আচ্ছা ঠিক আছে আমি আপনার কাছে অনুরোধ করছি আপনি আপনার মালটা যে মালটা গিয়েছে যতটাই গিয়েছে ততটাই আপনি আমাকে ফেরত দিয়ে যান আমি আমি ভালো মাল আপনাকে আমি দিচ্ছি লেবারটা ছিলো কোথায় কী করে ফেলেছে হয়তো ওর সঙ্গে আটা মিশিয়ে ফেলেছে কি ময়লার ঝাড়তে গুঁড়ি হয়তো ফেলে দিয়েছে আচ্ছা ঠিক আছে যখ হ্যাঁ যখন সময় হবে তখন আসবেন আচ্ছা আসুন না আসুন দোকানে আসুন দোকানে এলে আমি আপনাকে সে ঠিক করে দেবো ক্ষণ আচ্ছা ঠিক আছে কোন সময় হবে তখন